হ্যাঁ বলুন হ্যাঁ সবাই তো বলছিল যে হলদিয়াতে যাওয়া হবে তারপরে কি করে দেখুন ঐ ঐ প্রোগ্রামটাই হয়ে আছে যে হলদিয়ায় যাওয়া হবে দু তিন দিন তো বলছে হ্যাঁ আমাদের অফিসে যে সমস্ত সহকর্মীরা আছে তারা সবাই বারো তেরোজন তো অবশ্যই হবে বাড়তেও পারে আবার তারা কেউ কেউ তাদের পরিবার নিয়েও যাবে সেইরকম তো আমি ঠিক জানি না আপনি কি কিছু শুনলেন আচ্ছা আচ্ছা তো কিরকম খাবার দাবার আমি শুনলাম তো রাঁধুনি এখান থেকে নিয়ে যাওয়া হবে গিয়ে ওখানে রান্না করা হবে হ্যাঁ সকালের তাহলে জলখাবারটা কিরকম করবেন

হ্যাঁ যারা পাউরুটি খাবে তাদের পাউরুটি খাবে হ্যাঁ হ্যাঁ সেই শরীর অসুস্থ এই যেন না হয় সেটা দেখতে হবে আর দুপুরবেলাতে একটু অন্যরকম কিছু করলে ভালো হয় দুপুরবেলাতে কি ভাত ভাত ডাল এরকম করা যাবে মাংস তরকারি চাটনি এরকম করতে হবে হ্যাঁ হ্যাঁ আর মিষ্টি

হুম হ্যাঁ সে তো অবশ্যই এগুলো তো থাকতেই হবে এইগুলো তো ঠিকই আপনি বলেছেন আর একটু পায়েস বা দই হলেও বেশ ভালোই হয় হ্যাঁ সেই ওগুলো একটু রাখলে নয় বিকেলবেলায় তারপর ঘুরতে যাওয়া হল বিকেলবেলায় ঐ একটুখানি যদি চিকেন পকোড়া বা কিছু দেওয়া যায় তাহলে ভালোই হয় অনেক বাচ্চাটাচ্চাও তো যাচ্ছে সেটাই আর রাত্রেবেলায় হ্যাঁ চাটা তো থাকবেই চা তো সবাই খেতে ভালোবাসে হ্যাঁ খরচের পয় পয়সাটা আমাদের অফিসের আর একজন যে সহকর্মী আছেন উনি এইদিকটা দেখছেন আর কি হুম এক একজনের মাথা পিছু ধরুন না বারোশো তেরোশো করে এরকমই শুনলাম তারপরে বাড়তেও পারে সেটা হ্যাঁ সেই আরকি যেহেতু অনেকদিনের ট্যুর তো দেখা যাক কি সবাই কি বলছে একটু কম হলে তো আমাদেরই সুবিধে হ্যাঁ আপনি যাচ্ছেন তো

না বললো তো পরিবার বন্ধুবান্ধব এক দুজন করে নিয়ে যাওয়া যেতে পারে হ্যাঁ সেটাই তো শুনলাম না বাসেই তো যাওয়া হচ্ছে বাস বুক করা হয়েছে হ্যাঁ দেখা যাক আচ্ছা আচ্ছা হ্যাঁ খুবই ভালো হবে সেটাই ঠিক আছে রাখছি তাহলে